হ্যালো হ্যাঁ আমি কলেজের ফর্ম ফিল আপ করলাম আজকে তুমি ও হুম ভালোই হয়েছে তিন চারটে কলেজে নাম দিয়েছি কোনটাতে আসবে আপ কেমনি বলবো তুমি কোনটা কলেজে দেবে ও আমি বাংলা আর ইতিহাসে দিয়েছি আর মনে হচ্ছে যে ইতিহাসটাই নিবো কোনটাতে আসবে হ্যাঁ ছিলো আর্টসে তো ছিলো জিওগ্রাফি ছিলো তো আমি মানা করছি ওই প্র্যাকটিক্যালটা ভারী আছে জিওগ্রাফিটাও ভারী আছে হাঁ

বাংলা আর ইতিহাসটাই দিয়েছি এইচ এসে নম্বর দুটোই ভালো ছিলো বাংলাতেও ভালো ছিলো ইতিহাসেও ভালো ছিলো তোমার সাবজেক্ট কী নেবে ও ও আমারও মাইনর সাবজেক্ট আছে পলিটিকাল সাইন্স আমি ইতিহাস নিয়েছি ইতিহাস তো একটু পলিটিকালই ইসে রাজনীতির ব্যাপারটাও থাকে ইতিহাসে পড়তে সুবিধা হয় এই জন্যই ভালোই আর এইগুলোর ব্যাপারে তো সব চাকরির পরীক্ষাতেও থাকে ইতিহাস পলিটিকাল সাইন্সে তো এগুলো এগুলো নিয়ে কোশ্চেনগুলো হুম তো তখন পড়তেও সু সুবিধা হবে কোচিং এমনি কোচিং নেবো এই এইসের চাকরির পরীক্ষাগুলোর জন্য হুম

হুম আমি ভাবছি যে নার্সিংয়ের কোচিংটাও নেবো দুটোই একসাথে হয়েই যাবে হাঁ দুটোই কোচিং করবে মালদাতে হাঁ আচ্ছা ঠিক আছে আমি ভর্তি হলাম কন্টাক্ট জানিয়ে দিবো কোন দিন কল এই কন্টাক্ট করে দেবো

ঠিক আছে